আমি আমার বোন ও আমার বন্ধুরা আমরা অনেকেই একসাথে গ্র্যাজুয়েশান করেছি আমার এই পর্যন্ত আমি গ্র্যাজুয়েশান করেছি কিন্তু আমার কোনো অসুবিধা হয় নি আমার বাবা মার বরাবরই প্রথম থেকে কোনো পড়াশুনো নিয়ে কোনো অসুবিধা ছিলো না আমাকে আমার বোনকে খুব ভালোভাবে পড়িয়েছে যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়ার চেষ্টা করেছে এবং আমি ভালোভাবেই নিয়েছি এইভাবেই নিয়ে আমার আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার আমার পড়াশুনা নিয়ে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে এবং আমার মা বাবা সব সময় আমাকে আমার বোনকে সহযোগিতা করেছে ওই জন্য আমরা দুজন খুবই ভালোভাবে সফল হতে পেরেছি এবং ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছা আছে আমার মা আমাদের দুজনকে যতটা পারি আমাদের কোনোভাবে কখনো পড়া লেখার জন্য কোনো অসুবিধা করে নি এবং ভবিষ্যতে করবেও না এটুকু জানি ওই জন্য আমি পড়ালেখা নিয়ে অনেকটা অনেকটা এগিয়ে যেতে চাই যেটা আমার খুবই প্রয়োজনীয় এবং মানে পড়াশুনাটা খুবই ভালো জিনিস একটা